এখা এখান থেকে আমি এখান থেকে পিস দিলে পাঁচশো টাকা নেবো আর আপনারা ওখান থেকে নিয়ে আসলে দুশো টাকা নেবো হ্যাঁ মাপ তো নিতে গেলে নিয়ে আসতে হবে হ্যাঁ হবে ওটাও হবে চলবে